আমার বাবা মা এবং দাদু দিদার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তারা যখন ছোটো ছিল তখন তারা ভালো শিক্ষার সুযোগ পায়নি তাদের সময় সেরকম ধরনের কোনো চ্যালেঞ্জ ছিল না এই দৃশ্যটি উন্নত হতে দেখা গেল আমাদের সময় আমাদের সবাই এখন শিক্ষাগত যোগ্যতার মান অনেক উন্নত হয়েছে স্কুল থেকে এখন মিড ডে মিল দিচ্ছে স্কুল থেকে ইউনিফর্ম দিচ্ছে এমনকি জুতো পর্যন্ত দেওয়া হচ্ছে আর বড়ো ক্লাসদের তো মোবাইল ফোনও দেওয়া হচ্ছে তো আগে আগে সেরকম সুযোগ সুবিধা ছিল না এখন অনেক সুযোগ সুবিধা হয়েছে আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে শিক্ষাগত যোগ্যতা